বর্তমান পরিস্থিতিতে আরো বেশি লোকের কাছে বিজ্ঞাপন দেওয়ার মেন উপায় হচ্ছে পোস্টার ব্যানার এবং দেওয়ালে লিখন আগেকার দিনে অত্যন্ত সৃজনশীল এবং প্রভাবশালী ছিল ডিটারজেন্ট পাউডার